চুল এবং ত্বকের যত্ন নেওয়ার জন্য আমাদের গ্রামে কিছু মা রা বা দিদিরা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকে সেগুলি হল যেমন দিদি আমার দিদি ব্যবহার করে চুলের মধ্যে দই আর দই আর ডিম একসঙ্গে ভালো করে মিক্স করে পরে তার সঙ্গে কিছু আরও জিনিসপত্র দিয়ে পরে চুলে লাগায় এতে নাকি এই চুল আরও মোটা হয় এবং শক্ত হয়ে ওঠে এছাড়া মুখের মধ্যে দই তারপরে বেসন লাগিয়ে অনেকক্ষণ ফ্যানের তলায় বসে মানে বসে থাকে তাতে মুখটা শুকিয়ে যায় এবং বেসন লাগালে মুখ পুরো পরিষ্কার এছাড়া লেবু ব্যবহার করে তার মধ্যে এ এই সব ব্যবহার এই সব ঘরোয়া পদ্ধতি মানে ব্যবহার করে থাকে গ্রামে গ্রামে গ্রাম গঞ্জে আরও অনেক ঘরোয়া পদ্ধতি আছে যেগুলো আমাদের মা দিদিরা ব্যবহার করে থাকে এই সবই হল গ্রামে চুল এবং ত্বকের যত্ন নেওয়ার জন্য ঘরোয়া পদ্ধতি